হ্যালো এটা কী আমন্ত্রণ রেস্টুরেন্ট আমি আপনাদের রেস্টুরেন্ট থেকে কিছু চাইনিস খাবার অর্ডার দিতে চাই আপনাদের দোকানের বিখ্যাত এগ চিকেন চাউ এবং স্যুপের জন্য আমি অর্ডার দিতে চাই আমাকে তিন প্লেট এগ চিকেন চাউ এবং দুটো স্যুপ দিতে হবে আমাকে এই খাবারগুলি নিয়ে তমলুক বাস স্ট্যান্ডের পিছনে ডেলিভারি করে দেবেন অবশ্যই মাথায় রাখবেন যে এই খাওয়ারগুলি যেন গরম এবং তাজা হয়